স্থানীয় সরকারের কিছু উদ্যোগ যা পশ্চিম বর্ধমান জেলায় জনগণের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী প্রকল্প গতিধারা প্রকল্প পুরোহিত ভাতা বেকার ভাতা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা এগুলো যথেষ্ট উল্লেখযোগ্য অবস্থা দখল করছে এই প্রকল্পগুলির মাধ্যমে স্থানীয় যুবক যুবতীরা তথা মা বয়স্ক মা বাবারা এবং গরীব পুরোহিতরা যথেষ্ট উপকৃত হচ্ছেন আরেকটা যে প্রকল্প খুব এখন জনপ্রিয় হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যার দ্বারা অনেক মেধাবী ছাত্রছাত্রী যারা পয়সার অভাবে উচ্চতর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিলো এতদিন তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ওরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাচ্ছে এবং স্থানীয় কিছু যা অনুষ্ঠান যেগুলোকে এই সরকার এই মুহুর্তে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে যেরকম ঘাগড় বুড়ির মেলা ঘাগড় বুড়ির মেলার সাথে প্রচুর লোকজনের আর্থিকভাবে ওদের অনেক সুরাহা করে যেরকম বিভিন্ন রকমের আপনার ভেন্ডাররা আসে চপ মুড়ির দোকান হয় মিষ্টির দোকান হয় ফুলের দোকান হয় হ্যাঁ যথেষ্ট আয় বৃদ্ধি হয় তাদের তাছাড়া চুরুলিয়া গ্রামে যে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে সাতদিন গোটা রাজ্যে মেলা হয় সেটা যেরকম এক দিক দিয়ে সাংস্কৃতিক ধারা বজায় রাখে সেরকম আর্থিক দিক দিয়েও অনেক সুবিধা করে দিয়েছে এই মুহুর্তে এইগুলো এই সরকারের খুব প্রশংসনীয় উদ্যোগ